হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ বলে দিতে পারব বলুন কতো সাইজের হুম আচ্ছা ওগুলো এমনি মানে সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে গেলে ওরকম হলে তাহলে ওই দশ টাকা স্কোয়ার ফিট হবে আর যদি হচ্ছে যে কালার প্রিন্টিং হয় তাহলে ওটা হচ্ছে সতেরো টাকা স্কোয়ার ফিট মাপটা তো ওটা আপনাদের বলতে হবে আপনার যেরকম সাইজ দরকার আপনি যেরকম বলবেন আপনারা আমরা সেরকমই করে দেবো আপনাকে ঠিক আছে আপনি আসুন আমার তো হচ্ছে কী যে বারাসাত স্টেশনের পাশেই আপনি ওখানে চলে আসুন সামনাসামনি কথা বলবেন ওটাই সুবিধ হবে হুম হুম ঠিক আছে ঠিক আছে সকাল দশটা দিয়ে বিকেল সাতটা অবধি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলে পাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আসুন কোনো অসুবিধা নেই হয়ে যাবে একটাই একটাই তো আপনার ঠিক আছে ঠিক আছে হুম হুম